আমি স্কুলে অনেক বিষয় নিয়ে পড়েছি যেমন ইংলিশ বাংলা ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান গণিত তার মধ্যে আমার ফেভারিট যে বিষয়টা ছিল সেটা হচ্ছে গণিত মানে অঙ্ক ফাইভ ক্লাসে পড়তাম আমার অঙ্কটা সবার থেকে সহজ মনে হয় কারণ অঙ্কটা আমার ফেভারিট হয়ে গিয়েছিল কারণ যোগ বিয়োগ নামতা এইসবেরই উল্লেখ ছিল বেশি সেইজন্য আমার অঙ্কটা খুবই প্রিয় ছিল অঙ্কটা আমাকে বেশি পড়তে হতো না স্কুলে সবসময় আমি প্রথম স্থান হতাম অঙ্কতে সবসময় আমি দশে দশ পেতাম অঙ্কটা আমার খুবই প্রিয় সাবজেক্ট ছিল অঙ্কতে আমি টিউশনেও সবার থেকে ভালো নম্বর আনতাম টিউশনে যখন পরীক্ষা নিত আমাদের বন্ধুদের খুবই আমার প্রিয় ছিল অঙ্ক কারণ অঙ্কতে যে যে জিনিসগুলো থাকত আমার খুবই প্রিয় জিনিসগুলো থাকত যোগ থেকে বিয়োগ ভাগ গুণ সবগুলো নামতার ইউজ হতো আর যোগ বিয়োগ তো আমার একদম ফেভারিট ছিল খুবই সেজন্য আমার সব সাবজেক্টগুলোর মধ্যে আমার গণিতটা মানে অঙ্ক সবার থেকে প্রিয় সাবজেক্ট ছিল